যদি কেউ গান শুরু করতে চায় বা শিখতে চায় তো তাদের জন্য আমি এটাই বলতে চাই যে ভালো করে গানটাকে প্রথমে শুনতে হবে এবং বারবার গানটাকে শোনার পর নিজেকে গানের কথা এবং উচ্চারণের দিকেও ভালো ভাবে ধেয়ান দিতে হবে গানটাকে শুনে ভালো ভাবে অভ্যেস করতে হবে এর গানের রেওয়াজ করার এবং ভালোভাবে যাতে হারমোনিটার যে রেওয়াজের জন্য আমাদের স্বরলিপি আছে সে স্বরলিপিগুলোকে বারবার মানে তৈরি করতে হবে তারপরে স্বরলিপি প্রথমে স্বরলিপিতে যাওয়া প্রয়োজন তারপরেই কোনও গানের যাওয়ার প্রয়োজন আছে এটাই আমি বলতে চাই